পাখি নাই বলবো না আমাদের এখানে মোড়ের মাথায় একটা ডাক্তার আছে ডাক্তারটা হচ্ছে পাখির ডাক্তার তো পাখির যার যা হয় তার কাছে যাওয়া হয় ডাক্তারবাবু পরামর্শ দেন পাখিকে কীভাবে লালনপালন করবো কীভাবে খেতে দিতে হবে কীভাবে চান করাতে হবে শীতকালে তাকে রাখতে হবে গরম একটু চাদর টাদর মুড়ি দিয়ে তাকে রাখতে হবে এক দিন দু দিন ছাড়া তাকে চান করাতে হবে আর রেখে দিতে হবে গরমকালে তাকে রেগুলার হলুদ জল করে চান করাতে হবে চান করানোর নিয়মটা এইরকম ডাক্তারবাবু বলে দিয়েছে যে মগে করে জল দিয়ে চান করালে হবে না একটা বোতল নিতে হবে তার মুখটাকে ফুটো করে তাতে জল নিয়ে হলুদ জল নিয়ে তাকে ধীরে ধীরে চান করাতে হবে তার পালকগুলো যেন গোটা ভিজে যায় তবে সে পাখিটা সুস্থ থাকবে আমাদের এখানে অনেকের পাখি আছে শালিক পাখি ময়না পাখি টিয়া পাখি যেমন আমার একটা নিজের পাখি আছে তাকে নাম দিয়েছি টিয়া পাখি তার নাম দিয়েছি তুয়া যেমন কী সে যখন ছোট ছিল ডাক্তারবাবুরই পরামর্শ নিয়েছি তাকে দুধ খাওয়াতাম বিস্কুট খাওয়াতাম মুসুর ডাল ভিজিয়ে বেটে তাকে খাওয়াতাম যখন সে আরেকটু বড় হলো তাকে একটু ছোলা দিলাম আবার ডাক্তারবাবু পরামর্শ দিয়েছে কাঁচা লঙ্কা পেকে গেলে দেবেন ওই খেলে পাখির রোগ হবে না আমরা যে যখন খাই তাকে তখন খেতে দিই আমি যেমন পাখিটার সকালবেলা দিই ছোলা একটু পরে দিই মুড়ি দুপুরবেলা তাকে স্নানটান করিয়ে একটু বিস্কুট আবার বিকালবেলা তাকে খাওয়ালাম তাকে যে যায় একটু শশা কেটে দিলাম তারপর ওরা দানা জাতীয় জিনিস খুব ভালোবাসে একটু ঢ্যাঁড়স একটু পেয়ারা এই বেগুন এইসব দিলে তারা ভীষণ ভালোভাবে খেতে পছন্দ করে এবার আমরা যেমন আবার কী হয় আজকাল তো আমরা সবকিছু ডাক্তারবাবুর কাছেও যাচ্ছি আবার আমাদের ফোন আছে ফোনে থেকে তারা নেট ঘেঁটে দেখে নিচ্ছি পাখির কী কী সমস্যা হচ্ছে এইভাবেই আমরা পরামর্শ ডাক্তারের বাবুর কাছেও নিই আবার ফোনে থেকেও নিই পাখিদের এইভাবে আমরা লালন পালন করে থাকি কিন্তু পাখিটা এমন একটা জিনিস আমার তুয়াটা আবার ওদের ছোট্টবেলা থেকে বুলি বলাতে শেখালে ওরা ওরা শিস দিতে পারে কথা বলতে পারে এমনকি টাকনি মারতে পারে মানে যা বলবে ওরা মোটামুটি কথাগুলো শিখে বলতে পারে কোনও সময় বলছে মা খেতে দাও কোনও সময় নাম ধরে ডাকছে আবার পাশের বাড়ি তাদের সঙ্গেও কথাবার্তা জেনে দেখেছি তাদের পাখিগুলোকেও ওইভাবে লালনপালন করে এইভাবে পাখিগুলোকে আমরা লালনপালন করে থাকি ও ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে থাকি